আমার এলাকায় সারা বছর বিভিন্ন আবহাওয়ায় ধান গম ভুট্টা প্রভৃত রকম ফসল হয় ধানের জন্য ভালো আবহাওয়া হচ্ছে একটি গ্রীষ্মকালে ভালো ধান হয় শীতকালে ভালো গম হয় বিভিন্ন রকমের ফসল হয় আমার এলাকায়